আমার জীবনের কোনো শুভ ঘটনা শুরু করার জন্য আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাব এবং আমি কৃতজ্ঞ হব যে আমার জীবনে এই সুন্দর মুহূর্তটি ঘটেছে তারপর আমি সবার কাছে আমার আবেগ অনুভব করব আমি আনন্দ উত্তেজনা এবং ভালোবাসা অনুভব করব অবশেষে আমি এই মুহূর্তটা সবারই সাথে উপভোগ করব আমি এটিকে পুরোপুরি অনুভব করব এবং এটিকে আমার মনের মধ্যে ধরে রাখব যদি আমি আমার স্বপ্নে হয়তো কোনো দিন আমি আমার স্বপ্নের চাকরির একটি অফার পেলাম আমি প্রথমেই ভগবানকে ধন্যবাদ জানাব এবং তিনি যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি তার কাছে পুজো দিয়ে আসবো এবং আমি উত্তেজিত হব যে আমি অবশেষে আমার লক্ষ্য অর্জন করতে পেরেছি অবশেষে আমি এই মুহূর্তটা উপভোগ করব এবং আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে খুব আনন্দ করব এবং জমিয়ে খাওয়া দাওয়াও করব এবং আমি তাদের সাথে এই সুন্দর মুহূর্তটি উদ্যাপন করব আমি মনে করি যে শুভ ঘটনাগুলি শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ধন্যবাদ জানানো আবেগ অনুভব করা এবং মুহূর্তটিকে খুব সুন্দরভাবে উপভোগ করা এটি আমাকে মুহূর্তের সার্থকতা এবং গুরুত্ব বুঝতে সাহায্য করবে এইভাবেই আমি আমার সুন্দর এবং শুভ ঘটনাগুলি শুরু করব এবং অবশ্যই আমি ভগবানের কাছে কোনো শুভ ঘটনা শুরু করার আগে পুজো দিয়ে আসবো এবং প্রার্থনা করে আসবো যাতে সেই কাজটিও আমি ভালোভাবে করতে পারি এবং সেই কাজটি করতেও আমি আরও সফল হই